হ্যালো আরে আমি বিকাশ বলছি রে হ্যাঁ বলছি তাহলে ওই ইয়ে ফসলগুলো কাটার কী করবি হ্যাঁ মানে কিন্তু মেলাও তো এগিয়ে আসছে

ফসল তো প্রায় হয়েই এসছে এখনও তো মেলাকে পনেরো কুড়ি দেরি আছে তার মধ্যে দিয়ে দেবে আশা করছি হ্যাঁ মেলার তিন চার দিন আগে কেটে দেব হ্যাঁ হ্যাঁ ওটা মেলা কমিটির সঙ্গে কথা বলতে হবে হ্যাঁ ফসল ফসল কি এবছর ভালো হয় নি লস হয়ে যাচ্ছে আবার আরও যদি আগে কেটে নিতে হয় তাহলে আরও তো লস হয়ে যাবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর দুজনে একদিন গিয়ে মেলা কমিটির সঙ্গে কথা বলবো হুম ঠিক আছে